আমি ড্রাইভার হ্যালো হ্যাঁ আপনি কোথায় যাবেন মন্দিরবাজার এই মানে যেট অ্যা মন্দিরবাজার মানে আমাদের সরিশা ডায়মন্ড হারবার হয়ে আচ্ছা আচ্ছা আ সে তো ও তো অনেক তো অনেক টাইম লাগবে মানে ও তো অন্তত তোমার আট আট ষোলো কিলোমিটার ষোলো থেকে কুড়ি কিলোমিটার ওটা না অসুবিধা হবে না কিন্তু ভাড়া ভাড়াটা আগে সেটল না করলে কী করে হবে আচ্ছা তাহলে ভাড়া আপনি চারশো টাকা দেবেন তো হ্যাঁ চারশো টাকা দেবেন আমি নিয়ে যাচ্ছি আপনাকে আমি কোনো প্যাসেঞ্জার তুলব না শুধু আপনাকে নিয়ে আমি মন্দিরবাজার চলে যাব বুঝতে পেরেছেন আপনি মন্দিরবাজার ঢোকার সময় আপনি আমাকে বলবেন যে কোন স্টপেজে আপনাকে দাঁড়াতে হবে কোথায় দাঁড় দাঁড় করাতে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম মেইন রোডের উপরে তো না কি গ্রামে ঢুকতে হবে আচ্ছা আচ্ছা তা তাহলে আপনি বসুন হুম বসুন হ্যাঁ চলুন হ্যাঁ আমি বয়ে এই হচ্ছে বরোদা গ্রাম বরোদা গ্রাম ক্রস করছি বরোদা স্টপেজ এ বে যেটা হ্যাঁ এই স্টপেজ ক্রস কোছ ক্রস করে যাচ্ছি আচ্ছা এর পরে আমি যাব কালীতলা আপনাকে বলে বলে যাচ্ছি একেবারে হ্যাঁ এটা ভাদুড়ার কাল কালীতলা কালীতলার পর হচ্ছে ভাদুড়ার পোল বুঝতে পেরেছেন আচ্ছা ভাদুড়ার পোল পরে এই হচ্ছে এটা হচ্ছে ভাদুড়া ভাদুড়া মার্কেট হ্যাঁ ভাদুড়া মার্কেট ভাদুড়া মার্কেট ফেলে যাচ্ছেন তো আচ্ছা এই এটা হচ্ছে এখানকারের ভাদুড়ার কোচিং সেন্টার হ্যাঁ কোচিং সেন্টার ক্রস করছেন এবার আমার গাড়ি যাচ্ছে ধরুন এই হচ্ছে শেকর পোল

হ্যাঁ শেকর পোল শেকর পোল এবার আসছে সাধু ঘাট হ্যাঁ এইটা হচ্ছে সাধু ঘাট আপনাকে স্টপেজ সব বলে যাচ্ছি কতগুলো স্টপেজ দেখুন এর পরে হচ্ছে আপনার আসছে জিয়ঞ্জ হ্যাঁ হ্যালো হ্যাঁ জিয়ঞ্জ জিয়ঞ্জ এর পরে আসছে পাটেশ্বরীতলা দেখুন পাটেশ্বরীতলা মন্দির হ্যাঁ আচ্ছা এর পরে আমি আসব কালী